আমার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত ই যখন আমি গাই প্রত্যেকটা বাক্যের অর্থ তার মানে প্রথমে নিজেকে অনু অনুভব করতে হয় যতটুকু পারি নিজের মতো করে সেভাবেই মনের ভেতর থেকে যে সুর যে স্বর উঠে আসে সেভাবেই আমি সে গান নিজের মতো করে গাওয়ার চেষ্টা করি কারণ কথা এবং সুর এবং তার অনুভূতি যদি আপনার মধ্যে না থাকে তাহলে গলা থেকে বা ভিতর থেকে সে স্বর বেরোয় না বলে আমি বিশ্বাস করি